ঝাড়গ্রাম জেলায় প্রশাসন রাজনৈতিক প্রশাসন বিভাগ বলতে পৌরসভা তো আছেই এবং গ্রাম পঞ্চায়েতেরও ব্যবস্থা আছে এখানে আমাদের বিধায়কের নাম হলো চঞ্চল মাহাতো এখানে দুটোই চলে তৃণমূলও চলে বিজেপিও চলে স্ দুটোই সমানভাবে চলে তাতে যিনিই পঞ্চায়েত তিনিই প্রধান আমাদের তৃণমূলের হয়েছে তিনি এখানে গ্রাম পঞ্চায়েত গ্রামের স্কুলে ভোট হয় এবং সেইখানে অনেক ঝামেলাও হয় তাতে ফৌজ ই পুলিশ ফৌজ এসে সেগুলো সামলায় ভোটের ওপর বিধায়করা যেসব জিনিস ব্যবস্থা দিয়েছে এখানে রাস্তা ঘাট বানিয়েছেন এবং বাড়িতে বাড়িতে কলকারখানা তৈরি করেছেন এসব কাজ করেছেন গ্রাম পঞ্চায়েত এছাড়াও একশো দিনের মাটি কাটার কাজ এই সব দিয়ে থাকেন